আমি প্রথমে কিন্তু নাচে দক্ষতা অনুশীলন করেছিলাম উন্নত করতেও চেষ্টা করেছিলাম আমার অনুপ্রাণিত চেষ্টা করেছিলেন শুধুমাত্র আমার শিক্ষিকা আমার শিক্ষিকা প্রিয়াঙ্কাদি কিন্তু প্রথমে আমাকে নাচ শেখাতে যখন এসেছিলো তখন কিন্তু আমার খুব একটা ভালো লাগছিলো না নাচ শিখতে আমায় সোজা করে দাঁড়িয়ে আগের দিকে পা পিছনের দিকে পা আগের দিকে হাত পিছনের দিকে হাত কোমরে হাত এঁকে বেঁকে এইভাবে অঙ্গ ভঙ্গি বিভিন্ন রক ভাবে নাচ শেখাতেন সেটা কিন্তু আমার ভালো লাগতো না কোনো আগ্রহও জন্মাচ্ছিলো না তখন আমাকে ওই দিদি প্রিয়াঙ্কাদি বললো যে দেখ তুই কিন্তু নাচ পারবি ভালোভাবে যদি শিখিস আর আমার কাছে যদি অনুপ্রাণিতর কিছু লাভ করিস দক্ষতার পায়েই যদি অনুশীলনী করিস তাহলে কিন্তু খুব ভালো নাচই হবে তখন আমাকে কিন্তু উনি রবীন্দ্রসঙ্গীতের নাচ শিখিয়েছিলেন এবং লাস্টের দিকে কিন্তু কত্থক নাচও শিখাচ্ছিলেন এবং পুরুলিয়ায় যেটা ছৌ নাচ বিখ্যাত সেই নাচটা বলেছিলেন যে পরবর্তীকালেই শিখিয়ে দেবো কিন্তু আমি নাচ শিখতে শিখতে আমি তখন প্রথম প্রথম না ভালো লাগলেও পরবর্তীকালে কিন্তু আমাকে খুব ভালো লেগেছিলো কারণ আমি ওই দিদির কাছে অনুপ্রাণিত এমন হয়েছিলাম যে নাচটা আমার জীবিকা ভেবে নিচ্ছিলাম যে আমি এটা দিয়েই জীবিকা নির্বাহ করবো তাই আমি নাচটা খুব ভালোভাবে করছিলাম নাচ করতে আমার খুব ভালো লাগে বিভিন্ন অনুষ্ঠানে আমি নাচ করি বিভিন্ন বাইরে যেয়েও অন্য অনুষ্ঠানেও আমি যদি কোনো দুর্গা পূজা সরস্বতী পূজা এই সব অনুষ্ঠানেও আমাকে যদি কেউ ডাকে আমি নাচ করি নাচটা শিখতে আমার খুব ভালোই লেগেছে আমি ওনার কাছে ছাড়া নাচ শিখতে পারতাম না